আমার বাড়ির পাশে রামকৃষ্ণ মিশন মালদা আছে সেখানে প্রচুর মানুষ আসেন এবং প্রতি বছর ওনা ওখানে রামকৃষ্ণ দেবের তিথি পুজো স্বামীজির তিথি পুজো এবং শ্রী মায়ের তিথি পুজোতে প্রচুর লোকের সমাগম হয় তাছাড়া মালদা শহরে যারাই আসেন তারা মালদা রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আসেন এবং খুব সুন্দর ওখানকার মন্দির সেখানে মন্দির দর্শন করেন এবং ওখানে উপাসনা হয় প্রচুর মানুষ আসেন সমাগম হন প্রসাদ পান তারপরে যান